হ্যালো আমি এই যে জংশন থেকে বলছিলাম বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে যে বলছিলাম ওই শাড়িগুলো আনতে ওগুলো কি আনছ আর একটু ব্যস্ততার মধ্যে আছি গো

শোনার আচ্ছা বললাম হ্যাঁ হ্যাঁ ওই যে অরগ্যানজা সিল্কটা যে বলছিলাম

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা

আমার জন্য একটা ভালো দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই সাইড করে রাখো আর আমার জন্য একটা ভালো দেখে থ্রি পিসের চুড়িদার রেখো তো ভালো দেখে ভালো হ্যাঁ হ্যাঁ একটু ভালো মানে সুন্দর কালার দেখে একটু রেখে দিও তুমি কি ব্লাউজ তুলছ না কি তুমি কি ব্লাউজ তুলছ না কি ও হ্যাঁ হ্যাঁ একদম ঠিকই বলছ রাখো তাহলে আমি আসবো তোমার কাছে হ্যাঁ আমি আমি হ্যাঁ হ্যাঁ আমি আসবো তোমার কাছে হ্যাঁ তো কখন দোকান খোলো কখন বন্ধ হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হুম হুম হুম একদম একদম